হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ বলছি আপনি আচ্ছা এরকমটা তো হবার কথা নয় না ম্যাডাম আপনার ঠিকঠাক দেখেছেন তো

আচ্ছা আপনার কাজটা কি আমিই করতে গিয়েছিলাম না আমার দোকানের কর্মচারী কোনো গিয়েছিল আমি গিয়েছিলাম না কে অন্য কেউ কবে বলুন তো তাহলে বলছি কবে বলুন এটা সোমবার খাতাটা আমি দেখছি আচ্ছা সোমবারে আমার কর্মচারীই গিয়েছিল আপনাদের বাস স্ট্যান্ডের ওখানে ঘর তো হ্যাঁ আমার কর্মচারী গিয়েছিল তাহলে হয়তো কিছু ভুল হয়েছে আপনি যেগুলো অসুবিধা হচ্ছে ওগুলো একটু বলুন আমি নোট করে নিচ্ছি আমি গিয়ে বিকেলে ঠিক করে দিয়ে চলে আসবো কী হচ্ছে বলুন পাখাটা হুম আর আচ্ছা লাইটটা কেটে গেছে বুঝতে পেরেছি আর ওইটা অতিরিক্ত হ্যাঁ বুঝতে পেরেছি ওটা হচ্ছে আপনার ওয়্যারিংয়ের গণ্ডগোল হয়েছে মানে অতিরিক্ত ভোল্টেজের জন্য লাইটটা আপনার কেটে গেছে ওয়্যারিংটা ঠিক করতে হবে এটা নিউট্রাল হ্যাঁ নিউট্রাল লাইনটা ঠিক করতে হবে ওইটা আমার কর্মচারী গিয়েছিল ও নতুন ছেলে তো তাই হয়তো ভুল হয়ে গেছে ব্যাপারটা ওখানে গেলে ঠিকঠাক বুঝতে পারব কে কার দ্বারা ভুল হয়েছে বাল্বটা খারাপ হয়ে গেছে না আমাদের কর্মচারীর ভুল সেটা না গেলে বুঝতে পারব না তো তখন আর কী আর কী

আচ্ছা আবার একটা বাইরের লাইটটা তাই তো আচ্ছা দপদপ করছে না কি আচ্ছা আর হুম আচ্ছা আপনার তিনটে প্রবলেম তাহলে আজকে বিকালে কি আপনি বাড়ি থাকবেন

কালকে যদি আমি কর্মচারী দোকানের কর্মচারী পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে করিয়ে দিই কাজটা তাহলে কি হবে না আমাকেই যেতে হবে কালকে না অন্য একজনকে পাঠাব সে ভালো কাজ করে আর কি কালকে আমার একটু ব্যস্ততার কারণে হয়তো যেতে পারব না কিন্তু কাল পরশু দিন সকালে মানে ভালো একজন কর্মচারী দিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবো হুম হুম হুম কোনো অসুবিধা নেই আমরা দেখে নেব আপনার আচ্ছা ঠিক আছে